হ্যাঁ আরামবাগ স্পোর্টস ক্লাবের ম্যানেজার বলছি আচ্ছা বলুন আচ্ছা বলুন বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছেন ও আট দলীয় একটা ক্রিকেট টুর্নামেন্ট আনার ব্যবস্থা করেছি আচ্ছা কী কী জানতে চাইছেন বলুন হ্যাঁ তার মধ্যে পাঁচশো টাকা আপনাদেরকে অগ্রিম দিয়ে দিতে হবে বুঝতে পারছেন কেননা অনেক সময় দেখা যায় যে দল আসবো বলে আসতে চাই নি তো পাঁচশো আমাদের কিন্তু অগ্রিম দিয়ে দিতে হবে

আচ্ছা আচ্ছা বলছি বলছি বলছি দেখুন আপনাদেরকে মাঠ পর্যন্ত আপনাদেরকে নিজেদেরকেই পৌঁছাতে হবে বুঝতে পারছেন তো মাঠে পৌঁছানোর পর আমাদেরও সুরক্ষার ব্যাপারে ধরুন মাঠটাই যাতে চোট আঘাত তো হতেই পারে খেলার মধ্যে যতোটা সম্ভব না হয় সেই জন্য আমরা জল দিয়ে আমরা বা ঘাস রোপণ করে আর কি মাঠটা যথেষ্ঠ ভালোভাবে কোর রেখেছি সেই তো যাতে আছাড় খেলেও যাতে বা দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কম থাকে আর এছাড়া আমাদের ধরুন ওখানে যে স্থানীয় ডাক্তার রয়েছে হসপিটালে আমাদের একটা ডাক্তারের একটা টিম ওখানে থাকবে কেউ চোট আঘাত আসলে যাতে দ্রুত সুস্থতা করা যায় বা প্রাথমিক চিকিৎসা করা যায় মাঠের মধ্যেই সেই সমস্ত কিছু আমরা ব্যবস্থা রাখছি এছাড়া আমাদের খেলা শুরুর সময়ে একটা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা রয়েছে যেটা গুরুতর চোট আঘাত পেলে যাতে হসপিটালে নিয়ে যেয়ে তাৎক্ষণিক চিকিৎসা করা যায় সেই জন্য আমরা রেখেছি সে আবার কোনো কিছু অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমাদের পরিষেবা যতেষ্ট ভালো রয়েছে আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারেও আমদের যথেষ্ট আমরা ওয়াকিবহাল রয়েছি আপনাদের সেই ব্যাপারেও চিন্তা করতে হবে না যথেষ্ঠ সুস্থ খাবার দাবারও দেওয়া হবে আর খেলাটা পরিচালনাও যথেষ্ট অভিজ্ঞ আম্পায়ার দিয়েই করা হবে সেই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই না না দেখুন ওই ব্যাপারে সমস্ত কিছু আমাদের আইসিসির যে নিয়ম অনুযায়ী খেলাটা কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী পরিচালনা করা হবে তো আপনার হেলমেট গার্ড বা যে সমস্ত বুট এই সমস্ত একদম পরতেই হবে না পরলে কোনো ব্যক্তির না থাকে আমরা তা সেই ব্যক্তিকে খেলার মাঠে আমরা নামতেই দেব না কোনো ব্যক্তি যদি বলে আমরা গার্ড না পরেই আমি খেলতে নামবো বা প্যাড না পরে খেলতে নামবো আমরা তাকে খেলতেই দেবো না মাঠের মধ্যে ওটা কোনোভাবে আমাদের ওটা আমাদের ইন যখন এন্ট্রি ফিটা নেওয়া হবে তখন তাদেরকে ওইগুলা বলে দেব তাছাড়া আমরা যে একটা ইয়ে করেছি তাতে আমাদের সমস্ত কিছু নিয়ম কানুনগুলো লেখাই রয়েছে ওটা কিন্তু দিতে বাধ্যতামূলক একদম বুট ফুট না পরলে আমরা পো নামতেই দেবো না খেলার মাঠে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ